আমি যে মালটি অর্ডা র করেছিলাম সে মালটি ডেলিভারি আমাকে ম্যাসেজ দিয়ে দিয়েছে কিন্তু আমি স্যার এর কোনো মালটাই হাতে পাই নাই এর জন্য আপনার কাছে আমি অভিযোগ জানাচ্ছি যাতে করে আমার রিফান্ডের পয়সাটা ফেরত পাই কিংবা আমি মালটা ঠিক সময় মতো যেন আমার ঘরে পৌঁছে যায়